নমস্কার হ্যাঁ সভাপতি ছাত্রালয় বলুন হ্যাঁ পাওয়া যাবে কিন্তু কী কী বই পাওয়া যাবে বলুন ও হ্যাঁ পাওয়া যাবে আমার দোকানে আপনি ধরে নিন বারো পার্সেন্ট ছাড় আছে অন্য অন্য ত্রিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলেও আমি বারো পার্সেন্টই দিতে পারব কারণ এরকমই ছাড় দিয়ে আমাদের বই কেনা না নতুন বই একবারে আপনি দেখে নিতে পারেন হ্যাঁ সিলেবাস কিছু চেঞ্জ হয়েছে আপনি বই দোকানে আসতে পারেন দেখতে পারেন আপনার কত আমার দোকান রাত্রি নটা অবধি খোলা থাকে সকাল ছটা থেকে হ্যাঁ যখন খুশি আসতে পারেন আপনি কিছু বই অর্ডার দিতে হবে কিছু বই পাওয়া যাবে আপনার কবে দরকার তাহলে আপনি আসুন না এসে বইটা অর্ডার দিয়ে যান আপনাকে দেখে ছাড় করে দেবো আসুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বইগুলো বলবেন লিস্ট করতে হবে তো আচ্ছা ঠিক আছে নমস্কার হুম